হ্যাঁ হ্যাঁ বলুন আপনি কাজের কন্ট্র্যাক্টটা নিচ্ছেন তো আমার এখানে ঐ আমার বিল্ডিংটায় একটু হাইগ্রেন করতে হবে এশিয়ান পেইন্ট করতে হবে এবং বিল্ডিং এর ভেতরটা আপনার পেপার পেইন্ট করতে হবে আপনি স্কোয়ার ফিট হিসেবে খরচাটা বলুন আমি সেটা দেখি যে আমার টোটাল খরচটা কী রকম পড়বে আমার দুটো বেডরুম কত খরচ পেপার পেইন্টটা না অয়েল পেইন্টটা বারোশো টাকা স্কোয়ার ফুট বলছে আর যদি শুধু পুট্টি করিয়ে নিই আমি এখন কালার বাদে আটশো টাকা ওইটা রোজ না হয়ে স্কোয়ার ফিটে হবে না ও না আমি বলছিলাম লেবার মিস্ত্রী না দিয়ে স্কোয়ার ফিটে করে দিতে পারবেন তাহলে স্কোয়ার ফিটটা একটু বলবেন অয়েল পেইন্টটা আর পেপার পেইন্টটা স্কোয়ার ফিট বললে আমি হিসাব করে নেব মিস্ত্রীটার স্কোয়ার ফুটটা কোনটা কম বেশি হচ্ছে আমার ছশো স্কোয়ার ফুট কাজ হবে ছশো স্কোয়ার ফুট আচ্ছা ঠিক আছে তাহলে আমার এখানে আসবেন আপনি সকাল দশটার ভিতরে আসবেন হ্যাঁ অনলাইন পেমেন্ট হবে আমার ফোনপেতে মেরে দিলে হবে কত দেব দশ হাজার ঠিক আছে আমি দশ হাজার টাকা আজকে হ্যাঁ আজকে দিচ্ছি আমি দশ হাজার টাকা এই নাম্বারে দেব তো হ্যাঁ হ্যাঁ আমার পাশে থাকার জায়গা আছে ঠিক আছে তাহলে রাখছি এই নাম্বারে